দেখুন সবার প্রথমে আমি যেটা বলতে চাই বাংলা ভাষা হচ্ছে মাতৃভাষা এই ভাষা আমরা জন্ম থেকে ব্যবহার করে থাকি তাই আমাদের পরিচয় পত্র সবকিছুই আমরা বাংলাতেই প্রকাশ করতে প্রথমে পছন্দ করি ঠিক আছে অন্য কোনো জায়গার মানুষও যদি আসে সবার প্রথমে আমরা এটাই জিজ্ঞাসা করি কি আপনি কি বাঙালি বাঙালি না হলে আমাদেরকে অন্য কোনো ভাষা জেনে থাকলে সেটাকে ব্যবহার করতে হয় কিন্তু সবার প্রথমে আমরা কিন্তু আমাদের পরিচয় গড়ে তুলি আমাদের মাতৃভাষাতে আমাদের পরিচয় আমাদের ঠিকানা সবকিছুই কিন্তু আমরা মাতৃভাষাতেই গড়ে তুলি এবং আত্মীয়তা আত্মীয়তা আমরা তখনই প্রকাশ করতে পারব যখন অন্য কোনো মানুষ বাংলা ভাষায় তার নিজের সবকিছু প্রকাশ করবে আমাদের দেশের সবকিছু কালচারই বাংলা রবীন্দ্রসঙ্গীত কাজি নজরুল ইসলামের গীতি যেগুলো আমরা বাংলাতে পড়ে এসছি এইসব জিনিসকে হিন্দি বা ইংরাজি অন্য কোনো ভাষায় কখনো কনভার্ট করা যেতে পারে না বা পরিবর্তন করা যেতে পারে না এইগুলো বাংলাতেই সমৃদ্ধ তাই বাংলা ভাষাকে নিয়ে আমরা অনেক সমৃদ্ধ অনুভব করি বাংলা ভাষাই অ্যাকচুয়ালি আমাদের সবথেকে বড় আত্মীয়তার পরিচয় যে কোনো মানুষের কাছে আমরা সচরাচর দেখবেন যদি বাসে বা ট্রেনে যাতায়াত করি আমরা যদি বাংলা ভাষা ব্যবহার করে থাকি দেখবেন সচরাচর আমরা দেখবেন তাদের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারি কিন্তু দেখবে যদি যদি অন্য ধরনের ভাষা যদি তারা বলে আমরা সচরাচর তাদের থেকে দূরত্ব বানাই বজায় রাখি মিশতে পারি না তো বাংলা ভাষায় যদি আমরা কথা বলে থাকি এটাই দেখে থাকবেন আমরা তাদের সাথে আত্মীয়তা পরিবেশন করতে পারি সব বাংলা ভাষা আমাদের কাছে দূর দূরত্বের মানুষদের সাথে আত্মীয়তার পরিচয় গড়ে তুলতে পারে